দু দিন আগে আপনার দোকান থেকে একটি টেবিল ফ্যান নিয়ে এসেছিলাম টেবিল ফ্যানটা ভালোই চলছে কিন্তু রেগুলেটারে কোনও কাজই করছে না যখনই চালাচ্ছি সেটি ফুল স্পিডে চলছে